হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার ভালো লেগেছে আচ্ছা আমাদের মানে বাজারের তুলনায় আপনি আসুন দেক দেখে যাবেন যে অনেকটাই মানে সস্তা আছে অন্যদের তুলনায়

হ্যাঁ আর আমাদের মেয়েরা যে যারা আছে তারা খুব সুন্দরভাবে কাজগুলো করে নিপুণভাবে কাজটা করে তো আপনি আস হ্যাঁ হ্যাঁ আসুন আপনার অসুবিধা কিছু হবে না আপনি যে ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্ট কিছু যদি নিতে চান ও কম করে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বেশ ঠিক আছে যখন আসবেন তখন ফোন করে আসবেন আমি ঠিক বলে দেবো